নতুন ব্যবসা চালু করার আগে কিছু জিনিস জেনে নিতে হয় যেমন কোনো বাজারে ধরুন কোনো দোকান খুলবেন তো আগে সেই জায়গা দেখে নেবেন সেই জায়গা কেমন আছে সেখানে কোনো খরিদ্দার আসবে কি না আসবে এবং সেই বাজারে কিসের চাহিদা বেশি যেটা থেকে আমার লাভবান হবো ক্ষতিপূরণ যাতে না আমাকে হয় ক্ষতিপূরণ যাতে না হতে হয় আমাকে সেই জিনিসটা দেখে পরে যে হ্যাঁ আমার বাজারে এই জিনিসটার দোকান বা কিছু নাই তো সেই জিনিসটা দেখে পরে বিজনেস করা উচিত আর মূলধনে বিজনেসের জন্য কম টাকা বা বেশি টাকার কোনো ই নাই বিজনেসের জন্য বুদ্ধি লাগে আর কম টাকাতেও বিজনেস করা যায়